এবার ফোনটা তো যে কিনেছিলাম ওপো এ ফিফটি যে সিরিজ আছে তার মধ্যে সব কিছু যে ভালো ছিল ঠিকই কিন্তু বিশেষ যে কয়েক দিন ধরে দেখা যাচ্ছে অর্থাৎ যেটার জন্য আমি ফোনটা কিনেছিলাম অর্থাৎ তার ইউ আই ক্যামেরা সাউন্ড কোয়ালিটির মধ্যে তার স্পিকারে একটা প্রবলেম দেখা যায় অর্থাৎ স্পিকার কিছু দিন ধরে ধরে ঠিকঠাক কথা হচ্ছে না আটকে আটকে যাচ্ছে এমন কী কোনো যদি গান শুনি বা কোনো কিছু মুভি দেখি তাতে কী হচ্ছে যে সাউন্ডের থেকে মানে ফাটা ফাটা সাউন্ড আসছে মনে হচ্ছে যেন স্পিকারটা ভেতর থেকে নষ্ট হয়ে গেছে আর কি আর তার পরে হচ্ছে তার ক্যামেরা অর্থাৎ কিছু দিন চলার পরে তার ক্যামেরাটা একটুখানি খারাপ হতে দেখা যায় অর্থাৎ যে ছবিটা আমি আগে তুলেছিলাম অর্থাৎ খুব ভালো উঠেছিল সেই ছবিটা সেই রকম সেই একই জায়গায় যদি আমি ছবি তুলি তো এখন সেই জায়গাটায় ছবিটা একটু বেশি সাদা হয়ে যাচ্ছে হলদেটে ভাব বেশি বেড়ে গেছে অর্থাৎ তার ক্যামেরাটাও মনে হচ্ছে যেন প্রায় শেষই হয়ে এসেছে অর্থাৎ পুরোপুরি প্রায় খারাপের দিকে আর তার থেকেও বড় কথা তার ইউ আই যেটা অর্থাৎ যেই ইউ আইটার জন্য আর কি কিনেছিলাম আমি কালার ইউ আই হয় এবং ওই কালার এস জি ইউ এসটাতেও একটা খারাপ জিনিস লাগে যে মানে কিছুটা চলার পর থেকে মানে একটার বেশি দুটো তিনটে করে অ্যাপ যদি একসঙ্গে ব্যাকগ্রাউন্ডে চালানো হয় তো এক টানা একটা অ্যাপ প্রথম থেকে রিফ্রেশ হয়ে যাচ্ছে অর্থাৎ সব প্রথম থেকে আবার শুরু হয়ে যাচ্ছে এবং এই জিনিসটা আমার খুব মানে খারাপ লাগল যে এত টাকা দিয়ে যে ফোনটা কিনলাম সেটা এখন এই পর্যায়ে অর্থাৎ পুরোপুরি খারাপের দিকে অর্থাৎ আমাকে যদি আবার নতুন করে যদি ফোন কিনতে হয় তাহলে আমাকে আবার ওর সমান টাকা ঢালতে হবে এমনকী ওই ফোনটাকে যদি বাগাতেও হয় তো আমার প্রায় ওই ফোনের অর্ধেক দাম লেগে যাবে তা তা এর থেকে ভালো আমাকে ফোনটা ফেলেই দেওয়া অর্থাৎ নতুন ফোন আমাকে নিতেই হবে তো এই সব জিনিসগুলো একটু খারাপ লাগে আর কি যে একটা ফোন এত কষ্ট করে কেনার পরেও তখন তাকে আবার নতুন করে সব কিছু করতে হয় ফোনটাতে তাহলে অবশ্যই খুব একটা খারাপ লাগবে এই জিনিসগুলো আমার খুব খারাপ লেগেছিল আর কি